হ্যাঁ কে হ্যাঁ বলো

হুমম আচ্ছা আচ্ছা তোমার কী সাবজেক্ট ছিল আগে কী নিয়ে পড়েছিলে সায়েন্স নিয়ে পড়েছিলে ও তোমার নিজের কি কিছু সেরকমভাবে যে কিছু নিয়ে পড়তে চাও সেরকম কি কোন ইচ্ছে কিছু আছে ও আচ্ছা তাহলে তুমি এক কাজ করতে পারো যেটা তোমার ধরো তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং যখন পড়বে বলছ বা তোমার যখন ইচ্ছে যে এটা হওয়ার তো সেটা নিয়ে তুমি এগোতে পারো যেহেতু তোমার একটা ইচ্ছে দেখো কি আমি যদি ধর বলি যে তুমি এটায় ভর্তি হও সেটায় ভর্তি হও তোমার তো অতটা ইন্টারেস্ট নেই তো যে যেটা পড়তে ইচ্ছা আমার মনে হয় সেটুকু মানে সেটার ওপরে চাপ দেওয়াটাই ঠিক আছে সেটা সেটা নিয়েই পড়াটা ভালো তাহলে তুমি এক কাজ করো তুমি দেখো যদি কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের যেখানে ফর্ম ফিলাপ হচ্ছে কোথায় সেরকমভাবে যোগাযোগ করে তুমি ভর্তি হতে পারো সেরকম ভালো ভালো সেরকম স্কুল দেখে বা যোগাযোগ করো যোগাযোগ করে তুমি বা সেরকম যদি যারা সিনিয়াররা আছে তাদের সঙ্গে একটু যোগাযোগ করে সেরকম ভালো কলেজ দেখে সেরকম যোগাযোগ করে ভর্তি হয়ে যাও আমার জানাশোনা বলতে তাহলে আমাকে একটু যোগাযোগ করতে হবে আসলে হ্যাঁ অনেকেই আছে কিন্তু ওটা যেমন হয়তো যোগাযোগ আমার অনেকদিন হয়নি তো তুমি যখন বলছ তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি যোগাযোগ করে আমি তোমাকে পরে ওটা জানিয়ে দেব ওটা ঠিক আছে আর হ্যাঁ ঠিক আছে ওটা আমি যোগাযোগ করে আমি জানিয়ে দেব ঠিক আছে